হ্যাঁ আমার দিঘা যেতে ইচ্ছে করে কারণ সেইখানে সমুদ্র দেখতে আমার প্রচুর ভালো লাগে সমুদ্রের যে ঢেউটা আসে সেই ঢেউটাতেও প্রচুর আমার ভালো লাগে সেইখানে ফটো উঠতেও ভালো লাগে পিকনিক করতে ভালো লাগে ও সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাতে কত কিছু দেখার মতন জিনিস আছে যেমন ওইখানে অনেক কিছু বিক্রি হয় সেগুলো হল শঙ্খর আংটি শাঁখ ও খাবার জিনিসও বিক্রি হয় যেমন মাছ ভাজা তারপর সন্ধ্যে হলে কত মানুষজন সেইখানে ঘুরতে আসে তারপরে সমুদ্রের ধারে বসে একসাথে গল্প করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে বসে আনন্দ করে মজা করে তার সাইডে একটা ঝাউবন আছে সেইখানে যেতেও আমার খুব ইচ্ছে করে ও সেইখানে পিকনিক করতেও আমার ইচ্ছে করে সেখানে ফটো উঠতেও ইচ্ছে করে সেইখানের সমুদ্রের ধারে ধারে যেই সব জিনিসগুলি আছে সেই জিনিসগুলি আমার খুব ভালো লাগে